হেডফোন হেডফোনের কারণে আমরা আমাদের অনেক নিজেদের শরীরের ক্ষতি করি হেডফোনের কারণে আমরা আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে বেশি সাউণ্ডে শুনলে আবার হেডফোনের কারণে আমরা অনেক জায়গায় দিয়ে কিছু জিনিস শুনতে শুনতে যাওয়ায় রাস্তায় দেখে না যাওয়ায় অনেক জিনিস সের জন্য আমরা অ্যাক্সিডেন্ট হাত থেকেই বাঁচতে পারি হেডফোন জিনিসটি এতো বাজে বা খারাপ জিনিস যেইটি মানুষ রাস্তাঘাটে পরে বেরোতে পারবে না বা পরে গেলেও নির্ধারিত তাদের লক্ষ্যে তাকিয়ে থাকতে বা বুঝে রাখতে হবে এই জিনিসটি জন্য